হ্যালো হ্যাঁ আপনার দোকানে আমি ফুল তো নিই বারো মাস নিই আর এখন কী ফুল আছে আমি সেটা খোঁজ নিচ্ছি আমার তো নিতে হবে বাড়িতে কাজ সাজাতে হবে আমার তো ফুল দরকার যেমন গোলাপ রজনীগন্ধা এটা বিয়েবাড়ি তো ওই জুঁই ফুলের মালা হলে ভালো হয় এই সব যাবে মাথায় দিয়ে যাবে আমার ঘর সাজাতে হবে আরও অনেক রকমের ফুল চাই কোনটার কী দাম আমি শুনি এই আমার কাজটা ধরুন এই তিন তারিখে আমার তিন তারিখে কাজ আজকে সবে ধরো এখন সাতাশ তারিখ এখন দেরি আছে আপনি এবার বলুন কীরকম দিতে পারবেন কীরকম কী আমি সেরকম বুঝে মানে তাহলে আরও অন্য কোথাও যাব না আপনার কাছেই আমি দিয়ে দেবো অর্ডার আমি বারো মাস নিই আবার দাম হবে কীরকম কী দাম হবে আচ্ছা আমি বাড়িতে